আমি দশ বারো দিন আগে গ্যালাক্সি মল থেকে একটা কুর্তি কিনেছিলাম কুর্তিটি একটুকুও ভালো না রঙ প্রথম প্রথম পছন্দ হয়েছিল তারপর বাড়িতে নিয়ে আসার পর দেখছি রঙটাও ফ্যাকাশে হয়ে গিয়েছে কাপড়টাও অনেক পাতলা হয়ে গিয়েছে ইয়ে যত পরিমাণে দামটা নিয়েছে তার মধ্যে কুর্তিটা স তেমন নয়